আমার লেখার ধরণগুলি লেখার সময় কিভাবে আসে সেটা যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে লেখার প্রথম ব্যাপার হচ্ছে প্রথম কোনো কিছু এক লাইন লিখতে গেলে আমার মনে হয় আমি ব্যাক্তিগতভাবে এটা বিশ্বাস করি এক লাইন লেখার জন্য দশ পাতা পড়ার মতো যোগ্যতা এবং ধৈর্য্য রাখা উচিৎ এক লাইন লিখলে তার সেই লেখাটাকে ব্যাখ্যা করা এবং এক লাইন লেখার জন্য আমার মনে হয় দশ পাতা কেনো দশটা বই পড়া উচিৎ এবং সেই ক্ষেত্রে লেখার ধারণাগুলি কিভাবে আসে সেটা হচ্ছে অন্য আমাদের যারা আমাদের বাংলার যারা কবি বা বাংলার যারা সাহিত্যিক এবং যারা বিদেশের কবি বা বিদেশের সাহিত্যিক তাদের লেখাগুলিকে অনেকরকম যথেষ্ট পরিমানে পড়া তাদের নিয়ে একটু আলোচনা করা আমাদের টিচার বা আমাদের পরিজনদের সাথে যারা এই কালচারের মধ্যে দিয়ে আছেন যারা সাংস্কৃতিক এবং সংস্কৃতিকে বহন করে চলেছেন তাদের সাথে কথা বলা এবং নানারকম অনুষ্ঠানে যোগ দেওয়া কোনোরকম কোনো আবৃত্তি অনুষ্ঠান কোনো কবিতা ফেস্টিভ্যাল এইসবের সাথে যোগ দিলে আমার মনে হয় যে এইসব লেখার ধরণ এবং ধারণা সম্পর্কে অবগত হওয়া যায় এবং আপনার লেখাকে বেশি অনুপ্রাণিত আমাকে আমার লেখাকে অনুপ্রাণিত আমি যার লেখার থেকে অনুপ্রাণিত হই তারা আমাদের বাংলারই কবি আমি বিদেশের কোনো কবিকে বলতে চাই না কারণ বিদেশের লেখার ধরণ অন্যরকম আমাদের বাংলা লেখার ধরণ অন্যরকম তো আমি সবসময় বাংলার লেখাই ফলো করার চেষ্টা করি এবং বাংলাতেই লেখার চেষ্টা করি এবং এটাই চেষ্টাটা চালিয়ে যেতে চাই